হ্যাঁ সুফলবাবু বলছেন আমি ইয়াসমিন বলছিলাম ভালো আছেন হ্যাঁ চলছে কী করছেন এখন কী করছেন ব্যস্ত আছেন নাকি আচ্ছা হ্যাঁ ফোন করেছিলাম সামনের সপ্তাহে তো প্রজাতন্ত্র দিবস তো এইটা নিয়েই কিছু প্ল্যানিং করতে হবে তো হ্যাঁ সেই জন্যই বলছি আপনারাও কিছু ভাবুন

হ্যাঁ ফুলগুলো তো কিনে আনতে হবে হ্যাঁ মাস্টারকে জানিয়েছিলাম মাস্টার মানে আমাদের প্রিন্সিপ্যাল তো বললেন যে তোমরা শিক্ষক মিলেই সব করবে যা করবে সবাই মিলে করবে যেন আগের বছরের মতো কোনো বিতর্ক না হয় আর আমি ভাবছিলাম যে এই বছর পতাকা উত্তোলনের জন্য আমাদের প্রাক্তন প্রিন্সিপ্যালকে ডাকা হয় ভালো হতো তাহলে হুম কারণ উনি তো অনেক বছর না আমাকে তো এখনো কিছু বলেননি আমি আপনার সাথেই কথা বলছি প্রথমে আমি তো বুঝতে পারছি না কিছু যে কী করা উচিত না উচিত কারণ একজন দুজন তো ডিসিশান নিলে হবে না সবার মতামত নিয়ে চলতে হবে হুম আমরা আর কি প্রোগ্রাম বেশি বড় করব না সারাদিন কেটে যাবে প্রোগ্রাম ছোটো করেই করব যেন সাতটা থেকে দশটা কি এগারোটার মধ্যে যেন শেষ হয়ে যায় ছুটির তাহলে ছুটি আর ছুটি থাকবে না

হ্যাঁ প্যাকেটের মতো করে ছোটো করে ব্যবস্থা করে দেবো আর দুজন তো বলেছে যে নাচ করবে তাদের তো বাদ দেওয়া যাবে না যেহেতু প্রতি বছর করে ওদের দুজনের নাচ তো রাখতেই হবে

হুম হুম ঠিক বলেছেন হ্যাঁ তাহলে ওইরকমভাবেই আমি লিস্টটা বানিয়ে নিই নিয়ে কালকে একবার প্রিন্সিপ্যালের কাছে কনফার্ম করাই তারপর বাকিদের সাথে আলোচনা করা যাবে তারপর যদি আবার কিছু চেঞ্জ হয় তাহলে করা যাবে ঠিক আছে চলুন অনেকটা তো টাইম হয়ে রাখছি খাওয়া দাওয়া করে নিন কালকে দেখা হবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আজকেই করে দেবো আমি রাত্রের দিকে যে যার মতামত দেবে সেই হিসেবেই করব সব কিছু সবার মতামতেই চলব